দেখুন এখন পৃথিবীতে সবকিছুই বিজ্ঞান নির্ভর বিজ্ঞানের বাইরে এখন আর কিছু হয় না প্রত্যেকটি জিনিসের পেছনে যেমন কারণ থাকে এবং প্রত্যেকটি কারণের পিছনেও বিজ্ঞান থাকে এবার বিজ্ঞান বলতে অনেক কিছুই বলা যায় যা আমার জীবনে প্রভাব ফেলেছে কিন্তু বিশেষভাবে বিজ্ঞান প্রযুক্তিতে তৈরি হওয়া আমার মোবাইল ফোনটি আমার জীবনে প্রচুর প্রভাব ফেলেছে এবং রোজকার জীবনে এই মোবাইল ফোনটি ছাড়া আমি এক পা চলতে পারবো না আমার ফোনে আমার ফোন ছাড়া আমি আমার পড়াশুনা এগিয়ে নিয়ে যেতে পারবো না পড়াশুনা বলতে আমি এখন চাকরি করি যেহেতু সেহেতু বিশেষ কোনো পড়াশোনা নেই কিন্তু আমি ব্যক্তিগতভাবে পড়তে খুব ভালোবাসি সেই পড়াশোনার কাজও আমার কিন্তু ফোনেই হয় তাছাড়াও এই ফোন ছাড়া আমি মানে কারো সাথে যোগাযোগ করতে পারবো না তাছাড়া ফোন যেরকম আমাদের ভালোও করেছে আবার খারাপও করেছে আমরা নিজের অজান্তেই কোনো কারণ ছাড়াই সারাক্ষণই ফোন নিয়ে বসে থাকি